হ্যালো কে বলছেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন আচ্ছা এ এ এ রবিবার আসছেন নাকি আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা সকালবেলা এসে এখানে চা টা খাবেন নাকি খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে দেখুন আমার তো এখানে চা স্ন্যাক্স পুরি এসব পাওয়া যায় তো আর যদি আপনারা বলেন তো আরও কিছু মানে আপনাদের জন্য অর্ডার যদি দেন তো করে দিতে পারি সেটার অসুবিধা নাই কিছু তো হ্যাঁ বলুন কী লাগবে বলুন না সেটা কিছু অবস্থা মানে ব্যবস্থা ব্যবস্থা হয়ে যাবে সেটা অসুবিধা নাই কিছু তো আগেরবারে চা খেয়েছিলেন ঠিক ছিল তো চা ঠিকঠাক ছিল না আচ্ছা আসুন আসুন কোনো অসুবিধা হবে না এবারে স্পেশাল চা করে দেবো নতুন রকমের চা করে দেবো তো প্রবলেম হবে না আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ যদি বলেন তো ব্যবস্থা করে দিতে পারবো সেটা তো অসুবিধা নাই কিছু মানে ফেরার ফেরার ফেরার পথে খাবেন তো আর সকাল বেলায় আমার সকাল বেলায় আমার এখানে চা খেয়ে যাবেন নাকি হ্যাঁ অসুবিধা কিছু হবে না কটার সময় ঘুরবেন কারণ খুব গরম তো আচ্ছা তো দাদা আসছেন এই টাইমে আসছেন এতো মানে গরম পড়েছে তো খুব একটু মানে এই টাইমে আসছেন ও আচ্ছা আচ্ছা না না কোনো প্রবলেম নেই এরকমও আসছে অনেক পর্যটন আসছে দেখতে কোনো অসুবিধা নেই সেরকম কোনো অসুবিধা হবে না হচ্ছে তো এমনিই অন্য মানে শীতকালের তুলনায় একটু কম হচ্ছে তো হচ্ছে মোটামুটি সে তো বারো মাসেই আসে বারো মাসই আসে তো একটু কম তুলনামূলক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি আসুন আর ঠিক আছে এইবারে আপনাকে খুব ভালো চা করে খাওয়াবো চিন্তা নেই হ্যাঁ হ্যাঁ নিশ্চই দাদা নিশ্চই ঠিক আছে আমারও দোকানের একটা সম্মান বলে ব্যাপার আছে তো ঠিক আছে কোনো ব্যাপার না আপনি আসুন কোনো অসম্মান হবেনে ঠিক চা খাইয়ে দেবো আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো আপনারা আপনা আপনারা আসবেন তো

হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না হ্যাঁ হ্যাঁ খুব খুব ভা খুব ভালো করেছেন দাদা ঠিক ঠিক আছে দাদা ঠিক আছে দাদা আসুন কোনো ব্যাপার নেই ঠিক আছে ঠিক আছে দাদা হ্যাঁ